প্রযুক্তির উন্নতির জন্য ইন্টারনেটের মাধ্যমে ব্যাঙ্কিং বিভিন্ন কাজ টাকা পয়সা লেনদেন টাকা তোলা সমস্ত কিছুই হয়ে থাকে অনলাইনের মাধ্যমে আমিও অনলাইন ব্যবহার করি অনলাইনের মাধ্যমে ব্যাঙ্কিং বিভিন্ন ধরনের কাজ টাকা তোলা টাকা জমা দেওয়া সব কিছুই হয়ে থাকে তাই এখন আমি আর ব্যাঙ্কে যাতায়াত করি না আমি আমার ফোনের মাধ্যমেই এবং অনলাইনের মাধ্যমেই সমস্ত কাজগুলি ব্যাঙ্কের করে থাকি